আপনি তো এনজিওর প্রধান তা আ আমাদের মেয়েদের জন্য আপনি কী করছেন কী কাজ হচ্ছে আপনি তো আমাকে এখনও বলেননি হ্যাঁ তাহলে কি আমি যাব হ্যাঁ আছে তা তুমি সেই মিটিংটা কবে রাখছ আচ্ছা ঠিক আছে সে মানে সেলাই মে সেলাই নিয়ে কী কাজ হবে আমি সেলাইয়ের কাজে সব রকমই পারি কিছু যেমন লং লং ড্রেস হাফ ড্রেস

আচ্ছা ঠিক আছে আপনি কিছু জানাননি কেন আগে আপনাকে এনজিওর প্রধান হয়ে আমাদের কিছু জানাননি আমরা কী করব তাহলে আপনি এনজিওর প্রধান আমরা কোন কাজে ব্যস্ত থাকি তার কোনো মানে আমরা হয়তো এত কাজ কাম করছি আমাদের সেই মূল্য পাওয়া যাচ্ছে না আপনি এনজিওর প্রধান হয়ে সে এগুলো তো তোমাকে দেখে রাখার দায়িত্ব না আচ্ছা ঠিক আছে তাহলে রাখছি